হ্যালো বলছি যে ঋণটা তো দিন দিন বেড়ে যাচ্ছে ঋণটা দেবে কবে শোধ করবে কখন ঋণটা তো দিন দিন অনেক বেড়ে যাচ্ছে ঋণটা আস্তে আস্তে শোধ করার চেষ্টা করো এটা তো আমি তো বুঝতে পারছি যে আপনি ধার নিয়ে সেটা শোধ করছেন না এটা একটা কিরকম খারাপ ব্যাপার নয় একটু দেখুন অল্প অল্প হলেও কিছু কিছু করে দিলে আমার খুব ভালো হয় আমি তো জমিদার আমি আমি সবার কাছে টাকা দিয়ে দিয়ে বেড়াচ্ছি আর আমাকে ধার সবাই নেওয়ার বেলা নিচ্ছে আর দেওয়ার বেলা তাদের হাত ভারী হয়ে যাচ্ছে আমার তো সংসারটা চলবে তাই না একটু একটু জমা করছ সেটা ঠিক আছে কিছু কিছু করে একটু জমা করে সেটা আমাকে দিয়ে যাও একেবারে না দিয়ে বসে থাকলে কিরকম একটা না ঠিক আছে ঠিক আছে চেষ্টা করুন আর সময় পেয়ে সময় হলে দিয়ে যাবেন এসে আর বেশি চাপ চোপ দেব না দেখুন তাড়াতাড়ি দিয়ে যাবে কিন্তু এসে আমি রাখছি তাহলে এখন ফোন